হ্যাঁ দৌড়নোর জন্য আমার পছন্দের জুতো হল অজন্তা এবং এই অজন্তার জুতো আমার পছন্দ করার কারণ অজন্তা কোম্পানির জুতো পরে আপনি যদি একটানা বারো থেকে চোদ্দ কিলোমিটারও ছোটেন তাও সেখানে কোনো ছেঁড়ার ভয় থাকে না জুতোটা খুব মজবুত হওয়ার জন্য আমার এই কোম্পানিটি ভালো লাগে আর আমার নির্দিষ্ট পোশাক আছে যেটা আমাকে আরাম দেয় স্পোর্টসের পোশাক পরে আমি ছোটা দৌড়াব তো ছোটা দৌড়ার ক্ষেত্রে আমি খুবই মাহির সেই জন্য আমি অজন্তার বুট এবং আমি এই কিছু অজন্তা কোম্পানির সেই লাক্স কোজি কোম্পানির যে গেঞ্জি ব্যবহার করি